পৃথিবী উন্নত হয়েছে ঠিক যেমন আগে ছিল টু জি যার কারণে নেটওয়ার্ক অনেকটা কম থাকত তারপর থ্রি জি এল কিছুটা উন্নত হল এখন ফোর জি এসেছে ফোর জির কারণে যথেষ্ট নেটওয়ার্ক বেশি পাওয়া যায় যে কোনো কৌতূহলের বিষয় নেট থেকে আমরা খুব জলদির মধ্যেই পেয়ে যাই কারোর সাথে পৃথিবীর অন্য প্রান্তে কোনো এক মানুষের সাথে কথা বলার জন্য খুবই ইস্পিডের সাথে সঙ্গে যোগাযোগ করতে পারি আবার যেমন ধরো রান্নাঘরে গ্যাস রান্নার কাজে অনেকটা টাইম বাঁচিয়ে দেয় সময় বাঁচিয়ে দেয় আজকের খাবার কাল খেতে পারি যেমন ফ্রিজ এসেছে যার কারণে খাবার নষ্ট হয় না সাথে সাথে বলতে পারি যে পৃথিবী যতটা উন্নত হয়েছে ততটা অনুন্নতও হয়েছে যেমন প্রথমে যেমন টু জি ছিল তারপর থ্রি জি এলো তারপর ফোর জি এল যখন ফোর জি এলো তখন এই ফোর জি নেটওয়ার্কে রেডিয়েশনের কারণে যে পশু পাখি যেমন পাখি বিশেষ করে পাখি অনেকটাই দেখতে কম পাওয়া যাচ্ছে কারণ রেডিয়েশনের কারণে পাখি মারা যাচ্ছে অনেক যার কারণে আমরা বলতে পারি যে পৃথিবী যতটা উন্নত হয়েছে ততটা অনুন্নতও হয়েছে